হ্যালো আমি আপনার ক্যাবে কিছুক্ষণ আগে ছিলাম তো আমি আপনার ক্যাবে কিছুক্ষণ আগে ছিলাম তো আমার পাসটি আপনার ক্যাবে রয়ে গেছে তো সেই হিসেবে আমি শান্তিপুর স্টেশনের কাছে রয়েছি তো আমি আমার ওয়ালেট ছাড়া কোনও কাজ করতে পারছি না তো ওয়ালেটে আমার কিছু তথ্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট রয়ে গেছে এই জন্য আমি আপনাকে কল করছি তো আমি আপনার এই নাম্বারটি অনেক খুঁজে আপনি যে ওলা বুক করেছিলাম ওই ওলা কম্পানি থেকে নিলাম তারপর আপনাকে পেলাম তো আপনার কাছে যদি থেকে থাকে ওয়ালেটটি আপনি ভালো করে সার্চ করে দেখুন যদি পেয়ে থাকেন আমাকে কল করুন এবং কী ওই ওয়ালেটের ভিতর যে তথ্যগুলি এবং আমার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি রয়ে গেছে ওইগুলো ঠিকঠাক করে আছে কিনা আপনি দেখে নিন আর আমি শান্তিপুর স্টেশন সামনে দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশানে একদম স্টেশানের সামনেই পাঁচ মিটারের দূরে হবে দাঁড়িয়ে আছি তো আপনি এসে প্লিজ দিয়ে গেলে খুব ভালো হতো